আমার সাংস্কৃতিক পেশা হলো টেলারিং এটা আমার খুব ভালো লাগে এখনকার মানুষ কিন্তু এই পেশা থেকে সরে গেছে টেলারিং যদি ভালো করে শেখা যায় ওই সেলাইগুলো নিখুঁতভাবে করা যায় নতুন নতুন জামাকাপড় কাটানো যায় শাড়ির পিকো ফলস পাড় এইগুলো বসানো যায় তাহলে কিন্তু টেলারিংয়ের কাজ খুব ভালো লাগবে যদি ওই কাজগুলো সম্পূর্ণভাবে শেখা যায় এই কাজগুলো মানুষের করলে মানুষও খুব আনন্দ পাবে এখন দেখছি এই কাজগুলো প্রায় নেই বললেই চলে মানুষ সরে যাচ্ছে মানুষ এই কাজটা পেশা হিসাবে নিচ্ছে না সেটা কিন্তু খুব ভুল করছে টেলারিংটাকে কিন্তু পেশা হিসাবে যে কোনও মেয়েই নিতে পারে আবার যেমন ধরুন শাড়ির ব্যবসা কাপড়ের ব্যবসা এটাও কিন্তু করা যেতে পারে খুব ভালোভাবে কাপড়ের ব্যবসাটা করলেই কিন্তু মানু বেশি লাভ রাখার দরকার নেই অল্প যদি টাকা লাভ রাখা হয় তাহলে কিন্তু কাপড়ের ব্যবসাটা ভালোই চল